আমি বসন্ত ঋতুতে ঘুরতে খুব পছন্দ করি তখন চারিদিকে ফুলে ফুলে ফুলে ভরে থাকে প্রকৃতি তারপরে পাখিদের সুন্দর কলরব তখন আমি ঘুরতে খুব পছন্দ করি বিকেলের দিকটা সত্যিই মনোরম যার জন্য আমি বসন্তকালে ঘুরতে খুব পছন্দ করি